আবাস যোজনা মানে এই দিদি এখন ঘর বাড়ি দিচ্ছে যাদের মাটির বাড়ি ছিল ভেঙে চুরে গিয়েছে তার দিদি এখন দেখে সেগুলো ইটের বাড়ি করতে কিছু টাকা পয়সা সাহায্য করে সেগুলো মানে ঘর যতটা পারে ছা কেউ ছাদ ফেলছে কেউ টালি চাপাচ্ছে বা কেউ অ্যাসবেস্টস চাপাচ্ছে যার যেমন ক্ষমতা সেভাবে ঘর বাঁধছে মাটির ঘর তো আর এখন বাঁধে না এখন দিদি যা টাকা পয়সা দেয় ওতেই বাঁধে তারপর যার ক্ষমতা থাকে একটু বাড়িও পাকা বাড়িও করছে ছাদ ফেলা করছে এই এভাবে আবাস যোজনার